পশুদের সাথে আমার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ এবং শিশুসুলভ হ্যাঁ তাদের নাম দিতেও আমি খুবই পছন্দ করি এই যেমন আমার বাড়িতে থাকা দুটো পাখির নাম সোনু আর একটা মনু এরমভাবেও পাড়ার কিছু কিছু কুকুর বেড়াল এবং বাড়িতে আসা কিছু পায়রা এদেরও নাম আমি রেখেছি এবং পশুপাখিদের সেবা করতে ওদের যত্ন করতে ওদের খাওয়াতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে গরমকালে আমাদের উচিত সবারই বাড়ির ছাদে বা ব্যালকনিতে আমাদের জল রেখে দেওয়া বাটিতে করে যাতে এই গরমে বাইরে উড়তে থাকা পশুপাখিগুলি এসে কিছুক্ষণ আশ্রয় নিয়ে একটু জল পান করতে পারে তাদের তৃষ্ণা নিবারণের জন্য এই উপকারটি আমরা চাইলে সবাই করতে পারি বাড়িতে থাকা আমার পশুগুলির পাখিগুলির যত্ন আমি খুব ভালোভাবেই নিই তাদেরকে কোনো ডাক্তার বা ওষুধ এসব দিয়ে সুস্থ রেখেছি তা না তাদেরকে খাবার খাইয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এই গরমের হাত থেকে তাদের যতটা পারছি রক্ষা করে তাদেরকে যত্ন করে রেখেছি এবং শুধু তাদেরকেই না তাদের পাশাপাশি পরিবেশের আরো সমস্ত পশুপাখিদেরও যতটা পারছি তাদেরকেও রক্ষা করছি তার সাথে সাথে বাইরের কিছু কুকুর তারা তো সারাক্ষণ খাবার পায় না খাবার তাদেরকে মানুষকে দেওয়া উচিত কিন্তু অনেক মানুষ থাকে যারা খাবার ফেলে দেয় কিন্তু তাও সে বাইরের অবলা কুকুরগুলোকে একটুও দেয় না সেই জায়গায় আমি এবং আমার বাবা প্রতিদিনই রাতের বেলায় প্রতি সপ্তাহে আগে দেওয়া হত কিন্তু এখন প্রতিদিন রাতে আমি এবং আমার বাবা আমরা দুজন মিলেই তাদের খাবার দিই